হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছি আচ্ছা হ্যাঁ বলুন তারপর রক্ত পরীক্ষা করেছিলে কত দিন ধরে হচ্ছে আপনি আমার কাছে আসুন চেম্বারে সপ্তাহে তিন দিন থাকি তো সোম বুধ শুক্র হ্যাঁ নাম লেখালে তো ভালো হয় তাহলে আর সামনাসামনি দেখতে পাব হ্যাঁ আমাদের ল্যাব তো আছে আপনি আমাদের ল্যাবেই করতে পারেন আচ্ছা আমি কথা বলে আপনাকে জানিয়ে সেটা তো আনুমানিক বলা যাবে না পরীক্ষা করার পর বলব আপনার কন্ডিশান দেখে না না এরকম কোনো সমস্যা নেই হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তাহলে আমি আপনার নামটা লিখিয়ে রাখব না না ভর্তি থাকতে হবে না হ্যাঁ হ্যাঁ দুজনকে নিয়ে আসবেন না আচ্ছা ঠিক আছে